আমি অনুপ ঘোষ বলছি আমি যেটুকু শিখেছি আমার শিক্ষাদীক্ষা বলতে পড়াশোনা আমি স্কুলে গিয়েছি পড়াশোনা শিখেছি আচ্ছা খেলাধূলা শিখেছি আমার শিক্ষা যেটা মেন ফুটবল খেলা ফুটবল খেলা শিখে আমি অনেক কিছু অভিজ্ঞতা করেছি যে ফুটবল খেলা মানেই একটা শরীর শরীরচর্চা করা ভোরবেলা উঠে এবং বিকাল পাঁচটা থেকে বেরিয়ে আমি ফুটবল মাঠে ফুটবল খেলা শিখেছি এবং নিজেকেও মানে তৈরি করেছি ছোটাছুটি করে শরীরচর্চা করে তবেই হচ্ছে ফুটবল খেলা যায় আচ্ছা এবারে যেটা বলছি যে কোচিং সেন্টার বলতে কী আমার পাশের গ্রামে একটা কোচিং সেন্টার আছে সেইখানে ছোট্ট ছোট্ট শিশুদের জন্য ইংলিশ মিডিয়াম কোচিং সেন্টার আছে সেখানে আমারই বাড়ির দুজন আমার গ্রামের দুজন যায় সকালবেলায় সেখানে কোচিংয়ে পড়াশোনা করে এবং এসে গল্প করে যে ম্যাডামরা খুবই ভালো আমাদেরকে খুবই ভালোভাবে শেখায় আর গ্রামীণ হাসপাতাল আমার মহকুমার হাসপাতালে যেয়ে দেখেছি আমি ওখানে যেয়ে আঠেরো থেকে বিশ বছরের মহিলাদের জন্য ট্রেনিং দেওয়া হয় নার্সের ট্রেনিং সেই ট্রেনিয়ে অনেক মহিলাই সুযোগ পায় আশাকর্মীদেরকে যেটা নিয়ে বলছি আশাকর্মীরা গ্রামে গ্রামে থাকায় আমাদের অনেক সুবিধা হয়েছে কারণ ওরা প্রথমে পাশের গ্রামে একজন একটা মানে হসপিটাল ইয়েতে ওদেরকে ট্রেনিং দিয়ে যে যার গ্রামে গ্রামে পোস্টিং করে পাঠিয়েছে এবং সে গ্রামে পোস্টিং করে পাঠাবার পর আমরা ওই আশাকর্মীদের কাছ থেকে বহু কিছু সুযোগ পেয়েছি যখন খুশি বলেছি তারা বাড়িতে এসেছে এসে আমাদের খুবই উপকার করেছে এই নিয়ে আশাকর্মীরা যাতে যে যার গ্রামে গ্রামে একটার জায়গায় দুটো তিনটে থাকে এই নিয়ে আমাদের খুব উপকার হয়